হ্যালো কে বলছেন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন কী সমস্যা আপনার আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি সেটা তো আপনার পক্ষে হ্যাঁ সেটা আপনার পক্ষে সম্ভব নয় ওটার জন্য ট্রেনার লাগবে আমি ওই ট্রেনারেরই কাজ করি হ্যাঁ আপনি ঠিক জায়গাতেই ফোন করেছেন তবে আমি যেটা বলি প্রথম কথা যে আমার একটা তো মানে ফিজ আছে তো আমি বাড়িতে গেলে সপ্তাহে যদি আমি দুদিনও যাই দুদিন না গেলে তো সম্ভব না এখন ও খুবই বাচ্চা ওর খাবার দাবার কীরকম দেওয়া উচিত ওকে কীভাবে আস্তে আস্তে নিজের মতো করে পোষ মানাতে হবে ওর কী কী শরীর খারাপ হতে পারে বা হলে কী ব্যবস্থা নিতে হবে আমি সব কিছুই ঠিক করে দিয়ে আসবো বা বলে দিয়ে আসবো বা ওকেও আমি আস্তে আস্তে ওর মানে সব কিছু ওকে আমি ট্রেনিং দিয়ে আসবো যার জন্য আমার একটা ফিজ আছে ওই ফিজটা আমি জানিয়ে দেবো আপনাকে যদি আপনি সেই ফিজ আমার দিতে পারেন আমি অবশ্যই যাব আর তবে আমি বলছি যে ওটার দরকার আছে ওদেরকে ঠিক মতো ট্রেনিং না দিলে ও এমনি এই সাধারণ যেগুলো দেশি কুকুর আছে ওদের মতোই ওর অবস্থা হবে যদি ঠিক মতো ট্রেনিং দেন আপনি তাহলে ও কিন্তু খুব ভালো কাজ দেবে আপনার কী করে বাড়ি পাহারা দেবে সব কিছুই আমরা ট্রেনিং দিয়ে দিই যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আমাকে ফোন করে আবার জানাবেন আর টাকার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনার টাকা আমার টাকা দিয়ে দিতে পারলে আমার কোনো সমস্যা নেই আমি তো যাবই আমি তো ওই কাজই করি ঠিক আছে আমার তো মানে ভালোই হয় আমি ভালোওবাসি হ্যাঁ আমার অসুবিধা কিছু নেই কিন্তু আমি কী বলছি যে এখানে না আমার বাড়িতে না নিয়ে এসে আপনি বরং এসে আমাকে নিয়ে যাবেন কেন না ওদেরকে আনার সমস্যা আছে বাইরে আমি বাড়িতে গিয়ে দিয়ে আসবো ট্রেনিং বা দেখেও আসবো হ্যাঁ আজকে আজকে তাহলে সন্ধ্যের সময় হয়ে যাবে না না না না ও কিছু সমস্যা নেই আর আরেকটা প্রথম কথা আমি যেটা বলতে চাই আমি আপনি আমাকে রাখুন বা না রাখুন আমি প্রথমেই একটা ভালো উপদেশ দিই যে ওদেরকে একটা মানে ইঞ্জেকশান অবশ্যই ওই পশু চিকিৎসালয়ে গিয়ে দিয়ে নিয়ে আসবেন তাহলে ওরা যাকেই যা করুক না কেন কোনো সমস্যা হবে না আর ওদেরকেও তো বাচ্চাদের সঙ্গে মিশতে হবে ও আপনার একটা মানে পরিবারের একজন হয়ে গেল ওকে ওইভাবেই দেখবেন ঠিক আছে বাকি হুম হুম দেখা হলেই কথা হবে বাকি কথা না না না কোনো অসুবিধা নেই আর ওই কুকুর খুব ভালো জাতের কুকুর ঠিক হ্যাঁ অসুবিধা হবে না সাড়ে চারটের সময় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ